হ্যাঁ আমি যখন কাছাকাছি কোনো শহর বা কোনো নগরে ঘুরতে যাই তখন আমি অনেক অনেকস্ নিরাপত্তার সাহায্য নিই যখন কোনো বাতাসের সম্মুখীন হই তখন আমি কোনো পুলিশ অথবা বড়োদের সাহায্য নিই এইভাবেই আমি তাদের থেকে নিরাপত্তা হই এবং তাদের সাহায্য থেকেই আমি নিরাপত্তার সম্মুখীন হয়েছি এভাবেই আমি শহর আর রাজ্যে ভ্রমণ করতে গিয়ে অনেক সাহায্য পেয়েছি এবং নিরাপত্তা পেয়েছি তাদের কাছ থেকেই